সংবাদ মাধ মাধ্যমে সব কিছু সত্যি কথা বলে না অনেক সময় ভুলভালও বলে অনেক সময় ঠিকই বলে দেয় যেমন যেমন ঝড় বৃষ্টি আসে কিছু সময় ঠিকও বলে দেয় বা যেগুলো ঠিকই বলে দেয় তার মধ্যে কিছু কিছু জায়গায় হয় কিছু কিছু জায়গায় হয় না কিন্তু ওদের যে এটা বলে তাদের মধ্যেটায় কিছুটা মিলে যায় কিন্তু কোন জায়গায় কোথায় হবে সেটাই তো পারফেক্ট না বলতে পারলেও তবু ওরা বলে দেয় যে অমুক জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনায় ইয়ে ঝোড়ো হাওয়া বইবে তা বলে কি প্রত্যেক গ্রামে বইবে কি ইয়ে নেই তো এইগুলো ঠিক আছে তার পরে কিছু কিছু খবর খুব ভুলভাল দেয় যেমন অমিতাভ বচ্চন মারা গিয়েছে কি মিঠুন মারা গিয়েছে অমুক জায়গায় ব্যবসায়ীদের নামে উলটো পালটা কথা ওই ইয়ে হয়েছে এইগুলো কিছু কিছু সময় এগুলো খুবই উলটো পালটা দেয় তার মধ্যে খবর একশো পার্সেন্টে তোমার পঞ্চাশ পার্সেন্ট তো সত্যি কথা দেয় যে এই সব এই রাজনীতি সম্বন্ধে কিছু সত্যি কথা বলে দেয় কিছু আবহাওয়া দপ্তর বলে দেয় যে আজ গরম পড়বে সকালের দিকে গরম থাকবে সন্ধের দিকে ঠান্ডা থাকবে এইসব তো যেইগুলো বলছে সেগুলো তো মিলেই যাচ্ছে আর এখন আমাদের খবর দেখতেই হবে কেন এখন সব কিছু মেশিনপত্র সব আবহওয়া দপ্তরে সবই নতুন এসে গিয়েছে যার জন্য কী হয় আমাদের এইগুলো মাস্ট বিশ্বাসও হচ্ছে আর সেই সেই টাইমে সবই হচ্ছে এই কদিন আগে খবরে পেপারে বা খবরে দিল চারটে মহিলা সেই এতে থেকে ফেরত এসে গেল এইগুলো তো একদম পারফেক্ট যে আট মাস ন মাস ছিল তারা কী খেয়ে এতদিন বেঁচে ছিল তারা তো অতদিনের খাবার নেয়নি এইগুলো যখন আমরা এইসব খবরগুলো দেখি বা বাড়িতে এসে যখন বলি বাড়ির লোক খুবই বলল যে এতদিন কীভাবে খেয়ে ছিল না খেয়ে এইসব নানা রকম খবরগুলো আমরা পাই না হলে তো আমরা জানতে পারব না কে কোথা থেকে কী করে গেল অত আট মাস ন মাস কী কীভাবে ছিল এখন এগুলো কারেন্ট খবরগুলো পাওয়া যায় এগুলোই শুনতে খুবই ভালো লাগে